বাগান করার জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম লেগে থাকে যেমন কোদাল কাস্তে কাঁচি মগ জলের বালতি জলের ড্রাম স্প্রে মেশিন এবং কর্নিক লাগে গোড়ায় গাছের গোড়ায় গোবর সার দেওয়ার জন্য গোবর সারটাকে গুঁড়ো করার জন্য তখন কর্নিকে করে গুঁড়ো করে গোবর সারটা সহজেই গাছের গোড়ায় দেওয়া যায় এবং স্প্রে মেশিন লাগে গাছের পাতাতে পোকা লেগে গেলে সেটা ওষুধ স্প্রে সেটাতে করে ওষুধ দেওয়ার জন্য স্প্রে মেশিন লাগে কোদাল লাগে গাছ গাছটা লাগানোর সময় ক কোদালে করে মাটিটা কুড়িয়ে তার পরে গাছটা লাগানো হয় কাস্তে লাগে কাস্তে করে আমরা সেখানে মাটি ঘাস থাকলে সেই ঘাসটা আমরা কোচাতে পারি কাস্তে করে বা এখন ঘাস কাটার জন্য মেশিনও বেরিয়েছে সেই মেশিনে করেও আমরা ঘাস কাটতে পারি পাশুনি লাগে পাশুনি লাগে ছোটো ছোটো গাছগুলোনে এর গোড়াগুলো আলগা করার জন্য পাশুনি লাগে সেই গোড়া আলগা করে সেখানে নানা রকমের গোবর সার বা কীটনাশক দেওয়ার জন্য ক্ সেখানে পাশুনিয়ে করে গোড়াগুলো আলগা করতে হয়